আমার জীবনের সবথেকে দামি জিনিস হলো আমার মা কারণ ছোটোবেলা থেকেই আমার মা আমাকে যেইভাবে দেখাশোনা করে এসেছে আমার পড়াশোনার ক্ষেত্রে যেভাবে আমাকে সাহায্য করেছে এবং ছোটো থেকে বড়ো হওয়ার পর্যন্ত আমার যেভাবে থেকেছে আমার পাশে সেটি সত্যি অনস্বীকার্য ছোটোবেলায় যখন আমি খুব বদমাইশি করতাম তখন আমার মা আমাকে নিজে যেমন শাসন করেছে যেমন আমি মারও খেয়েছি মায়ের কাছে সেরকম মা আমাকে খুব ভালোও বেসেছে নিজের থেকে যার জন্য আমা যার জন্য আমাকে খুব দূরে মনে হয় নি যে আমি খুব দূরে আছি মায়ের থেকে ছোটো থেকে ধীরে ধীরে বড়ো ওঠাতেও হওয়ার ওঠার সময় আমি বুঝতে পারি নি যে পড়াশোনাটি খুব দরকার জিনিস সেটি আমাকে বুঝিয়েছে আমার মা আমার মা আমাকে বুঝিয়েছে যে কীভাবে পড়াশোনা করলে বা কত ভালো পড়াশোনা করলে পরে সাফল্য পাওয়া যায় এবং আজকে আমি কল আজকে আমি কলেজে পড়ছি যার পেছনে আমার মা খুবই খুবই কাজ করেছে আমার